আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় জীবিকার প্রধান উৎস হলো ধান চাষ করা আলু চাষ করা এছাড়াও আরও অনেক কিছুই আছে যেমন তিল সর্ষে পাঁচ কলাই মটরশুটি আরও অনেক কিছু এছাড়াও এখনকার মানুষ সরকারি চাকরির দিকেই বেশি ঝোঁক কারণ বাড়িতে একজন সরকারি চাকরি করলে তাদের সারাজীবনে খাওয়া পড়ার চিন্তা থাকে না বয়স্ক মা বাবারও চিন্তা থাকে না একটা অন্য বাড়ির যারা মেয়ের বিয়ে দেবে তাদেরও চিন্তা থাকে না বেসরকারি চাকরি হলে সে সারাক্ষনই কোনো কাজবাজ খুঁজে পাবেন খুঁজে পাইনা কিচ্ছু না সে সারাক্ষন চিন্তায় মগ্ন থাকে কি করে সে সংসার চালাবে কি করে সে বাবা মায়ের মুখে দুবার দুবেলা ভাত তুলে দেবে সেইজন্য আমরা সবাই সরকারি চাকরিই পছন্দ করি বেসরকারি চাকরি পছন্দ করি না কারণ বেসরকারি চাকরির কোনো ঠিক ঠিকানা নেই আজ আছে কাল নেই সরকারি চাকরি একদম আজীবন কাল ধরে চলে যায়